হ্যাঁ ম্যাডাম আমি ডলি বনিক বলছি বলছি ম্যাডাম বলছি আমার একটু গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে আপনি একটু যদি কিছু বলতে পারেন এই সম্পর্কে কেন না ওষুধ খাচ্ছি কমছে না আমার দু তিন মাস ধরে হচ্ছে দু তিন মাস ধরে হচ্ছে হ্যালো দু তিন সপ্তাহ ধরে হচ্ছে এরকম হ্যাঁ হ্যাঁ মেডিসিন নিয়েছি তাও কমছে না একটু যদি কোনো কিছু সাজেস্ট করেন হ্যাঁ ওটা আমি একটু বেশি খাই কী কী খাবার দাবার খেতে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ম্যাম